আমার একটা ছোট্ট বাগান আছে এবং আমি বাগানকে খুব ভালোবাসি সেখানে আমি নানা ধরনের ফুল লাগিয়েছি ফল লাগিয়েছি কিন্তু ফুল ফল হয় কিন্তু সেই কে সমস্যার সমধান হচ্ছে সমস্যা হচ্ছে যে কেঁচো এসে মাটি খুঁড়ে দিচ্ছে পাখি এসে সব ফল খেয়ে নিচ্ছে এইভাবে আমার বাগানে কিন্তু সব ফসল নষ্ট করে দেয় এইভাবে আমার বাগানটাকে ক্ষতি করে